বাগানে জন্মানো সুন্দর সুন্দর ফুলগুলি দিয়ে আমি যা যা কাজ করে থাকি তা হল ওই ফুল কিছুটা অংশ বাড়ির পুজোতে ব্যবহার করি তা ছাড়া পাশাপাশি এলাকায় মন্দিরে প্রদান করি যখন ফুলের ফলন অনেকটাই বেশি হয় তখন সেই ফুল তুলে নিয়ে গিয়ে বাজারে পাইকারি হিসেবে বিক্রি করে কিছুটা মূলধন লাভ করি কিন্তু বাগানের সমস্ত ফুলগাছে জন্মানো ফুল আমি তুলি না তার কারণ এতে বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে তাই কিছু কিছু ফুল আমি বাগানে গাছের মধ্যে রেখে দিই যা দেখতে যেমন খুব সুন্দর হয় সেরকম পরিবেশের ক্ষেত্রেও সুফল দায়ী আর যে সকল ফলগুলি উৎপাদন হয় বাগানে তৈরি করা ফলগুলি টাটকা ফল হিসাবে আমি পাই এবং বাড়ির বাচ্চা বড় বুড়ো সবাই মিলে সেই সুমিষ্ট সুস্বাদু ফল আমরা খেয়ে থাকি আর যখন ফলের ফলন অনেকটাই বেশি হয় তখন সেটি বাজারে বিক্রি করে কিছুটা অর্থ উপার্জন করে থাকি